আমার অভিজ্ঞতা বলে যে বেশিরভাগ ব্রেন টিজার ট্রেনার ধরনের গেমই একটা পর্যায় গিয়ে বোরিং বা একঘেয়ে হয়ে পরে ছোটোবেলায় আমি নিজে কিছু খেলেছি বড়ো হয়ে খেলেছি এবং আমার কতজন ভাতিজা ভাতিজিকেও ডাউনলোড করে দিয়েছি সবকিছুই লক্ষ্য করলাম যে শুরুতে একটা বিশেষ কৌতুহল কাজ করলেও কিছুদিন পর গিয়ে আর ভালো লাগে না আমার উপদেশ হবে আপনি আপনার বাচ্চাকে একটি রুবি রুবিক কি কিউব ধরিয়ে দিন এবং এমন বাচ্চা কোনোদিন পাইনি যে রুবিকস কিউব দেখে আগ্রহী হয়নি এক তাকে কিছুদিন খেলতে দিন তারপর যখন সলভ করতে পারবে না তখন ই ইউটিউব দেখিয়ে দিন কীভাবে পাজেলটা মেলাতে হয় তাকে দেখান কীভাবে প্রতি বছর হাজার হাজার শিশু কিশোর রুবিকস কিউব মেলানো নিয়ে কম্পিটিশন করে তাদের ত আগে দেখান কীভাবে এরকম দুর্বোধ্য একটি জিনিস বাচ্চারা কয়েক সেকেণ্ডে সমাধান করে ফেলে আমি একসময় প্রচুর গেমস খেলতাম যদি এখন সেটা অনেক কম তবে এখন ভিডিও গেমের প্রতি ভালোবাসাটা রয়েছে আমি একটা সময় প্রচুর ইন্ট্রোভার্ট ছিলাম বন্ধু ছিল অনেক কম তখন ভিডিও গেম কয়েকটা হয়েছিল আমার বন্ধুর মতো অনলাইন গেমস গুলো আসার পর তখন অন্য দেশের মানুষের সাথে গেমস খেলা হত সেটা তখন ছিল অনেকের অনেক রোমাঞ্চকর এখন এখনো আমার কি কিছু গেমের ফ্রেন্ড আছে যাদের সাথে মাঝে মাঝে কথা হয় যদিও আমি অনেক কে অ্যাডিক্টিভ ছিলাম গেমস নিয়ে তবে সৌভাগ্যবশত এর কারণে আমার আমার সৌভাগ্যবশত আমার কারণে আমি লেখাপড়ার কোনো ক্ষতি হয়নি আর অবসর সময়ে কথা না বললেই নয় কিছু কিছু সময়ে অনেক একাকি কাটাতে হো কাটাতে হত তখন গেমস খেলে খুব সহজেই সময় পার করা যেত ডিপ্রেশনে থাকা অবস্থায়ও গেমস অনেক কাজ করে দেয় একটা মজার গল্প আমার একটা ফ্রেন্ডের লিস্টের অনেক অনেক লং টার্ম একটা রিলেশনশিপের ব্রেক আপ হয় সে খুবই ডিপ্রেশনে ছিল বেশ কিছুদিন সারাদিন বাসায় একা একা কাটাতে হত বেচারা আমি একটা গেমস রেকমেন্ড করলাম তারপর সে নাকি এত বেশি খেলত গেমটা তখন এখন দিন রাত্রে হত টেরই পেতো না সে এখনও আমাকে থ্যাকংস দেয় ও ওই গেমটা তাকে দেওয়ার জন্য